হ্যালো বলছি এইটা কি হসপিটাল বলছি আমার বাচ্চার খুব শরীর খারাপ তা আপনার হসপিটালে নিয়ে যাবো ভাবছি তা আপনার হসপিটালে কি সুবিধা আছে বা বেড ফাঁকা আছে নাকি একটু বলুন তো দেখুন মনে করুন না বাচ্চা তো বাচ্চার মায়েদের কি অবস্থা হয় বুঝতে পারছেন তো বাচ্চার শরীর খারাপ মানে কি অবস্থা তাহলে বাচ্চাকে নিয়ে যাবো তাহলে আপনার ওখানে গেলে সব ডাক্তার টাক্তার সব ঠিকঠাক পাবো তো ওই জন্যই ওই জন্যই আমি চেষ্টা করছি যে বাচ্চাকে নিয়ে যাবো যে আপনাদের ডাক্তার পরিষেবার ভালো হবে তো আবার বা বাড়ির লোক থাকার জায়গা হবে তো